পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক প্রশিক্ষণ বা দক্ষতার যে বিকাশ রয়েছে তা কিন্তু প্রথমত কোম্পানি বা সেক্টরের কাজের উপরই নির্ভরশীল বিভিন্ন শিল্প যা সেক্টরের মাধ্যম দিয়ে আমাদের পুরুলিয়া জেলাতে প্রভাবিত হয়েছে তাই কিন্তু আমরা লক্ষ্য করতে যেমন আইটি আইটি পার্ক বলে একটি সেক্টর রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়